হ্যালো হ্যাঁ গাজি চিকেন শপ থেকে বলছেন বলছি দাদা আপনাদের আপনার দোকানের মুরগীর দাম কত দেখুন আমাদের ঘরে একটি প্রোগ্রাম হচ্ছে আমার দিদির বিয়ে হচ্ছে বিয়েতে অর্ডার দিব পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলো মতো মাংসের অর্ডার দেব তো আপনি বলুন কিরকম কি দাম রেখেছেন

আচ্ছা তো কিছু দামটাম কমান দেখুন এতটা মাংস নিচ্ছি যখন কিছু কমান আমার এখন আপাতত চাই পঞ্চাশ কিলো এবার এটা বাড়তেও পারে সেই হিসেবে বলুন হ্যাঁ পঞ্চাশ কেজি চাই এবার সেই হিসেবে বাড়তেও পারে বলুন কত কম করতে পারবেন বলুন আচ্ছা দাদা আর একটা কথা বলছিলাম যে মাংসের পিসগুলো একটু ভালো চাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ তো আমার আমাদের হাতে বেশি টাইম নেই তো আপনি কদিনের মধ্যে মানে কিরকম হিসেবে দেবেন আপনি হ্যাঁ লোক নেই যেমন আপনার হ্যাঁ বলছি যে আপনাদেরকেই ঘরে পৌঁছে দিতে হবে অনুষ্ঠানের জায়গাতে চার্জ লাগবে না আচ্ছা তো আপনি তো সেই চার্জটা আপনি কি হিসাবে নেবেন গাড়ি ভাড়া হিসাবে নেবেন না হুম বলুন আচ্ছা আচ্ছা

আচ্ছা কি কতটা কমাবেন সেটা বলে দিন তাহলে সেই হিসেবে আমি বাড়িতে কথা বলে মাংসের ইয়েটা বাড়াতে পারি নাও কমাতে পারি আচ্ছা আপনি কি বললেন কাটা মাংস কত করে পরবে আচ্ছা আচ্ছা দুশো টাকা করে না তো এক কাজ কারুন কাজ করুন আপনি আপনি পঞ্চাশটা ষাট করে দিন ঠিক আছে পঞ্চাশ পঞ্চাশ কেজিটা ষাট কেজি করে দিন এখন ষাট কেজি আপনি ধরে চলুন হ্যাঁ আপনি রেডি করুন রেডি হলে ফোন করবেন আপনাকে অ্যাড্রেস বলে দেব আপনি সেই অ্যাড্রেসে পৌঁছে দিতে পারেন আর দামটাম যা হবে সেটা আপনাকে হিসাব করে দিয়ে দেওয়া হবে ঠিক আছে দাদা হ্যাঁ দাদা রাখছি তাহলে